হ্যাঁ রেখাদি বলছি হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ কাঠের সমস্ত কিছুই তৈরি করা হয় অর্ডার অনুযায়ী সাপ্লাইও করা হয় হ্যাঁ রেডি করা থাকলে সেটা থেকে দেখেও যদি আপনার পছন্দ হয় আর যদি বলেন যে হচ্ছে আপনার মতো আমাকে তৈরি করে দিতে হবে একটু সময় লাগবে কিন্তু আমরা সেটাও অর্ডার অনুযায়ী করে দিই অর্ডার দেওয়ার পর দশ পনেরো দিনের মধ্যে আমরা চেষ্টা করি দিয়ে দেয়ার এবার কাজ যদি বেশি কারুকার্য করা থাকে তাহলে একটু টাইম লাগে আর নইলে আমারা দেওয়ার চেষ্টা করি দশ পনেরো দিনের মধ্যেই দিয়ে দিতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেগুন কাঠের তৈরি হবে আরও অন্যান্য কাঠ আছে আপনি যেমন বলবেন এসে দেখবেন না আসুন না এসে দেখে যান পছন্দ করে যান দিয়ে তারপর আমাদেরকে ডিজাইন দিন আমরা করে দেওয়ার চেষ্টা করবো ওটা তো ধরুন মুখে বললে হবে না আপনি এসে দেখলে একটু ভালো হয় যেমন ওই যেমন এক একেকটা ছয় সাতের খাট হতে পারে আপনার ন হাজার দশ হাজার বারো হাজার থেকে শুরু আছে এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবার কমেরও আছে এবার আমার হ্যাঁ ফোন নম্বর আছে আপনার কাছে ফোন করে আসলেন ভালো হয় ফোন নম্বর আছে খোলা থাকে সকাল চারটা পর্যন্ত থাকে তারপর আবার সন্ধে আটটা নটা পর্যন্ত কাজ চলে ওখানে লেবার আছে কাজ চলে মোটামোটি হুম হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে